দোকানটা কি নতুন দিয়েছেন

বীর বীরপ্রতাপ হ্যাঁ কত টাকা প্রায় আমাকে পাঁচ কিলো দিন হুম ভোগ চাল আছে ভোগ চাল দুই কেজি হুম কত দিন দুই কেজি দেন দুই কেজি রত্না হ্যাঁ রত্না কত করে আচ্ছা দিন এক কিলো এক কিলো আচ্ছা দশ দশ কিলো হুম আচ্ছা পরে চিন্তা করে দেখবো

অন্য চাল বীরপ্রতাপ আর কে আর কে আর কে কত আচ্ছা ওইটার বস্তার বস্তা কত হবে আচ্ছা একটা বস্তা কম সম করে